পশ্চিমবঙ্গে রাজনৈতিক ব্যবস্থা এবং আইনের যে শাসন সেটা নিশ্চিতভাবেই সাধারণ মানুষকে সুরক্ষিত করেছে সাংবিধানিক বিচার বা বিচার বিভাগীয় যে পর্যালোচনা আছে এখানে সমস্ত কিছুই সুন্দরভাবে সরকার সরকারি নিয়ন্ত্রণে রেখেছে আর প্রত্যেকটা মানুষের যে মানবাধিকার সেটা আমাদের এখানে সুরক্ষিত আর পাশাপাশি পুলিশের যে ভূমিকা সেখানে পুলিশ সক্রিয়ভাবে যে কোনো বিষয়ে যথাযোগ্য ভূমিকা পালন করে থাকে এক কথায় পশ্চিমবঙ্গে বর্তমান যে সরকার রয়েছে সে এই সরকার এর যে আইনের শাসন সমস্ত নাগরিককে সুরক্ষিত করেছে